আমার কিছু প্রিয় বাইক বলতে আমি হন্ডা এস এস পি ওয়ান টোয়েন্টি ফাইভ হিরো গ্লামার আর ওয়ান ফাইব হিমালয়ান বুলেট এই নামগুলো বলতে পারি আমার কাছে যে বাইকটি আছে বর্তমানে সেটি হচ্ছে হন্ডা এইস পি ওয়ান টোয়েন্টি ফাইব পরবর্তীতে আমার ইচ্ছা আছে যে আমি একটা বুলেট গাড়ি নেবো যে বাইকগুলো আরামদায়ক তার মদ্যে হন্ডা এইস পি ওয়ান টোয়েন্টি ফাইব হিরো গ্লামার হিমালয়ান